হ্যাঁ আপনি আপনি কী বলছেন একটু ঠিকঠাক করে বলুন আমি এই দিকটা তো আমার একা বিষয় নয় এটা সবার ভাবার বিষয় আমি যদি একাই ভাববো সবাইকেই তো সেই এগিয়ে আসতে হবে না আপনি কে আপনি কী করে মানে আপনি কি কোনও এতে আছেন না আপনি কিছু ও তা আপনি ছাত্র যদি হয়ে থাকেন তাহলে আপনার তো এটা আমাকে জানাচ্ছেন এটা ভালো কাজ কিন্তু আপনার তো আমাদের সাথে এগিয়ে আসতে হবে

আমায় আমি সেটা দেখবো আমি তো অবশ্যই দেখবো কারণ আমি একজন প্রতিবেশীও হ্যাঁ আপনারাও এগিয়ে আসুন আমরা আমরা জানাচ্ছি যে আমাদের এরকম এই করতে হবে আপনারাও এগিয়ে আসুন আপনারাও সা মানুষকে সতর্ক করুন যে গাছ কাটবেন না গাছ লাগান পরিবেশকে বাঁচাতে হবে এইসব চিন্তাভাবনা তো আপনারা এগিয়ে এসে চারিদিকে প্রচার না করলে মানুষ জানবে কী করে যে আপনারা যে এটা একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা তো আপনাদেরকে আমি আপনাদের পাশে আছি ঠিকই কিন্তু আপনাদেরকেও তো এগিয়ে আসতে হবে সেইভাবে

হ্যাঁ সেই সে তো একশোবার ঠিকই বলছেন কিন্তু এগিয়ে তো সবাইকেই আসতে হবে না আমি যেরকম আপনাদেরকে এ করবো আপনিও এগিয়ে আসবেন আপনার সব ছাত্রসমাজ এগিয়ে আসলে তো আরও মানে যে জিনিসটা আপনারা চাইছেন সেই জিনিসটা তো অবশ্যই আরও বেশি তাড়াতাড়ি এ হয়ে যাবে যদি ছাত্রসমাজ এগিয়ে আসে আমি অবশ্যই এইসব নিয়ে কথাবার্তা বলবো যে এরকম পরিবেশে ছাত্রসমাজে এই কথাটা উঠেছে ছাত্রদের মধ্যে ছাত্র আন্দোলন হতে পারে হ্যাঁ আপনারাও আন্দোলন করুন যাতে গাছ টাছ লাগানো হয় গাছ টাছ যাতে না কাটা হয় হুম হুম